আমাদের এখানে শিক্ষাব্যবস্থা বা শিক্ষার্থীদের জন্য শিক্ষার জন্য বিভিন্ন চ্যালেঞ্জের বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন অনেকের বা অনেকের বাড়ি থেকে স্কুল বা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গা অনেক দূরে আছে বা অনেক জায়গায় স্কুলের বেতন বা স্কুলের খরচ অনেক বেশি হয় কোনও কোনও জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন রকমের যেগুলো সরকারি স্কুল সেগুলো থেকে বিভিন্ন রকমের স্কুল খরচার জায়গায় টিচা সেখানকার শিক্ষকরা বি অন্যভাবে বিভিন্ন বিভিন্ন ক্রিয়া বা প্রতি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের থেকে সে খরচ উশুল করতে চায় কিন্তু আমাদের সায় বাড়ির আর আর্থিক অবস্থা বা বাড়ির অর্থনীতি অব অর্থনীতিক অবস্থান সেরকম না থাকার জন্য আমরা সেগুলো দিতে পারি না যার জন্য সেইখান থেকে আমাদের অপমান অপমানজনক কথা শুনিয়ে কথা শোনানো হয় বা কথা শুনে থাকি আমি নিজেও একজন শিক্ষার্থী আমার এই আমার এই অনে এরকম অনেক ঘটনা আছে এই এই কী কয়েক বছর আগে আমি যেমন যখন নিজেও ক্লাস টেনে পড়তাম তখন অনেক টিউশনগুলো আমি ভালো টিউশনগুলো অনেক দূরে দূরে ছিল যার ফলে বাবা আমাকে সেরকমভাবে ছাড়তো না যেতে দিত না সবসময় বা অনেক সময় হত আমি যে টিউশনগুলো আমার ভালো মনে হত কিন্তু কিন্তু স্যারদের বেতন খুব বেতন বা স্যারদের স্যারদের বেতন খুব বেশি থাকার জন্য সেগুলো বাবা আর্থিক অবস্থা সেরকম না থাকার জন্য সবসময় দিতে পাততো না তো সে সেইরকম জায়গায় আমি অনেক সময় কথা শুনেছি আমাদের সেরকম কথা শোনার জন্য বা স্যারকে শেষবার ফিস বেরিয়ে আসার আগে ফিস দিয়ে আমি বেরিয়ে আসতাম তো এরকম অনেক ঘটনা ঘটনাই আমার আমার সাথে ঘটেছে তো আমার সাথে সাথে এরকম অনেকই আছে যারা এরকম আমার মতো পরিবার থেকে বড়ো হচ্ছে তো তাদেরও সেরকম অবস্থা তে সম্মুখীন হতে হয় অনেকে আছে অনেকে আছে টিউশন বাড়ির কাছে সেরকম কোনও টিউশন নেই কোনও যদি ভালো টিউশন নিতে হয় তাজ্জন্য তাকে অনেক দূরে যেতে হয় যেটা পরিবার থেকে বিশেষ করে মেয়েদেরকে ছাড়ে না আমারা ছেলেরা যদিও বা ছাড় পাই কিছুটা হলেও মেয়েরা সেটা পায় না যেহেতু পশ্চিমবঙ্গে এখনও অব্দি সেই আগেকার সময়কার নিয়মবিধি মেনেই চলছে তো এরকম হয়ে থাকে আমাদের সময় আমাদের সঙ্গে তো আমি চাইব যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা কিছুটা হলেও উন্নতি হোক এবার কিছুটা উন্নতি বলতে অনেক হ্যাঁ এখানে আছে অন অনেকই আমাদের বেসরকারি স্কুল আছে যেখানে শিক্ষাব্যবস্থ খুব ভালো সেখানে বিভিন্ন পোর বিভিন্ন যন আধুনিক যন্ত্রপাতি আছে যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি বা অনেক অনেকরকমের আছে যেগুলো আমরা জানতে পারি তা তাছাড়াও তার কিন্তু তার মা ফি তার তার যে বেতন স্কুলেকে যে প্রতি মাসে আমাদের যে অর্থ দিতে হয় সেটা অনেক বেশি তো সেরকম আর্থিক অবস্থা আমাদের যদি না থাকে তো আমরা দিতে পারব না তো যার জন্য সেই স্কুল থেকে আমাদের অসম্মানিত হয়ে বেরিয়ে আসতে হবে তো আমি চাইব এরকম কিছু বেসরকা সরকারি স্কুল গড়ে উঠুক যেগুলো আমাদের বিভিন্ন সময় আমাদের মতো মানুষদের ক্ষেত্রে খুব সাহায্য হয় করে